প্রযুক্তিগত অগ্রগতি বা উদ্ভাবনগুলির ব্যপারে যদি আমরা দেখি তাহলে আমার তো একটাই কথা মনে হয় যে একটা বিশাল বিপ্লব ঘটিয়ে দিয়েছে বিশেষ করে আমি যদি একটাই উদাহরণ দিই যেমন জুতো পরিবহন আমি আজকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবো আগে আমার মাথায় হাত পড়ত যে আমার তো যেতে গেলে দুটো বাস চেঞ্জ করতে হবে চারটে গাড়ি একটা গরুর গাড়ি ইত্যাদি ইত্যাদি করে আমি পৌঁছবো ছ ঘন্টা সাত ঘন্টায় যখন পৌঁছবো তখন হয়তো আমি এতটাই ক্লান্ত হয়ে পড়বো যে বলার নয় কিন্তু এখন কি তাই হচ্ছে এখন তো আমি ইচ্ছে করলাম যে আমি একটু যাবো যেটা হয়তো সাত ঘন্টা লাগার কথা সেখানে আমি আড়াই ঘন্টায় পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না কখন সময়টা কেটে গেল কখন পৌঁছে গেলাম এছাড়াও যেটা আমার মনে হয় জ্বালানি বা বিকল্প জ্বালানি এর তো তুলনাই নেই কারণ আগে বা আগে কেন এখনো পেট্রোলের গাড়িতে আমরা চড়ছি পেট্রোলের দাম বা পেট্রো পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে তার বিকল্প হিসাবে গ্যাস বা এখন জলেও চলছে আমরা এটাও দেখছি যে বিদ্যুৎ চালিত অটো বেরিয়েছে অটো অর্থাৎ দু চাকার স্কুটি বা ওই যেগুলো আমরা চালাই তো এতে কি হচ্ছে এতে তো আমাদের সত্যি কথা বলতে গেলে পৃথিবীটাকে কিন্তু আসতে আসতে আসতে অনেক ছোট হয়ে আজকে আমাদের একটা মুঠোর মধ্যে চলে আসছে তো এই যে অগ্রগতি প্রযুক্তিগতভাবে এর তো আর কোনো মানে ভাষা খুঁজে পাচ্ছি না এর তুলনাই মানে তুলনাহীন একেবারে যাকে বলে যেটা বলছিলাম বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে বিকল্প জ্বালানির ক্ষেত্রে আজকে আমি যেটা এখনি বলছিলাম এখন আমরা একদম ইদানিং কালে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক বাইক বেরিয়েছে বা ইলেকট্রিক অটো বা টোটো যাকে বলা হয় অর্থাৎ ওটাতে একবার প্লাগে লাগিয়ে ঘন্টা চারেক কি ঘন্টা পাঁচেক চার্জ করিয়ে নেওয়া হলো যেমন ভাবে আমরা আমাদের এই চলমান ফোনের যন্ত্রটাকে চালাই ঠিক একই রকমভাবে এবং সারাদিন সেই গাড়ি ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক কিলোমিটার হয়তো কুড়ি কিলোমিটার কখনো চলছে পঞ্চাশ কিলোমিটার ভাবুন তো একবার এই কুড়ি কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার যদি পেট্রোল ভরে চালাতে হয় একটা লোককে তা তার যে খরচা তাকে বহন করতে হয় এবং যারা সেইখানে সওয়ারী হয়ে অর্থাৎ আমরা যারা যারা কাস্টমার বা আমরা যারা চড়েছি এটা কি আমাদের ব্যবহার করতে হচ্ছে তাদের খরচাটা কতখানি বৃদ্ধি পাচ্ছে সেই জায়গা থেকে এখন কিন্তু এই যে আজকে ইলেকট্রিক চালিত বাইক বা এই যে গাড়ি কিনতে ভয় পাই এখন শুনছি জলে চলবে জলে চলবে মানে অলরেডি এটা শুরু হয়ে গেছে তার প্রাথমিক কিছু পরীক্ষানিরীক্ষাও হয়ে গেছে যে কোনোদিন হয়তো শুনব যে আমাদের জলেও গাড়ি চলবে এটা একটা আমাদের কাছে বিশাল আনন্দের জায়গা